ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমাদের যে আমিষ ও নিরামিষ খাদ্য মা রা সর্বদা আলাদা আলাদা রাখতো এবং একটার সাথে অপরটার ছোঁয়া হতে দিত না তার সঙ্গে যদি কখনও আমিষ রান্না হয় বা ভাত রান্না হয় সেই হাতে যেন কোনো মশলাপাতি না ধরা হয় সর্বদা হাত ধুয়ে তারপরেই মশলাপাতিগুলি যেন ধরা হয় এর ফলে যেটি সুবিধা হয় সেটি হল বিভিন্ন উপোসের সময় বা বারে বা পুজোর সময় যখন ঠাকুরের ভোগ খেতে হয় এবং তার সঙ্গে নিরামিষ খাবার খেতে হয় তখন এই মশলাপাতিগুলি যাতে কোনোরকমে ছোঁয়া বা ঠেকাঠকি না লেগে যায় আমার কুসংস্কার বা ঐতিহ্য বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে আমি এটিকেই বলবো যে আমি আমিষ ও নিরামিষ খাদ্য একসাথে ছোঁয়াই না এবং ভাত বসিয়ে বা ভাতের ঠেকাঠেকি কোনো রান্না জাতীয় খাবার ধরে তারপর মশলাপাতির ডিব্বাতে হাত দিই না যাতে কিনা সেইগুলি আমি পরবর্তীকালে যেদিন আমার উপোসের সময় আসবে বা কোনও পুজো থাকবে বা কোনো ভোগ আমায় রান্নাঘরে রাখতে হবে আমি যেন নির্বিঘ্নে সেটা রাখতে পারি